গণমাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ বলা বলা হয় তার কারণ কিছু রয়েছে যেরকম গণমাধ্যম একটা মাধ্যম যে সমাজের সমস্ত ভুল ত্রুটি এগুলোকে তুলে ধরতে পারে সেই জন্য গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে ধরা হয় দেশের অগ্রগতিতে মিডিয়ার বা খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে অগ্রগতিতে যেসব সমস্ত সমাজের ভুল বলা যেতে পারে ভুল বা সমাজের যেসব জিনিসগুলো প্রয়োজন আছে সেইগুলো ওরা তুলে ধরে সেইগুলো কি কি ওই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য সমাজের প্রতি অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে গণমাধ্যম সেই দিক থাকতেও বলা যেতে পারে গণ গণমাধ্যম বা গণমাধ্যম ছাড়া এখন একটা মাধ্যম রয়েছে যেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম ডিজিটাল মাধ্যমও আজকের দিনে খুব একটা প্রভাব ফেলে দেয় কেন ডিজিটাল মাধ্যমে আজকে এখনকার মানুষ বেশি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছে যুক্ত হয়ে পড়েছে সুতরাং বলা যেতে পারে গণমাধ্যম বা ডিজিটাল মাধ্যম সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে